ভারতে চাকরি ভারতের চাকরির বাজার এখন খুব খারাপ এখন মোদ সবাই পড়াশোনা শিখেও কোনো চ কাজ চাকরি পাচ্ছে না অনেক অনেক পড়াশোনা শিখেও তারা ঘরে বসে আছে নাহলে ব্যবসা করছে ব্যবসা করেই তারা রোজগার করছে কিন্তু চাকরির কোনো কোনো কিছুই হচ্ছে না বড়োলোকদের যেমন চাকরির জন্য তাদের অনেক অনেক টাকা আছে তারা অনেক অনেক টাকা দিচ্ছে দিয়ে তারা চাকরি কিনছে আমাদের তো আর মধ্যবিত্ত লোকের টা এতো টাকা নেই যে চাকরির জন্য পয়সা দেবে ওর জন্য তারা সবাই ব্যবসা করছে ব্যবসা করেই খাচ্ছে এর জন্য আমা চাকরির মানে যাদ সরকারের যের চাকরির জন্য একটু কোনো কিছু করলে খুব দ ভালো হয় তাহলে গরিবদের উপকার হয়